বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম হলো মিডিয়া বা সাংবাদিক যারা দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক খবর এবং দলীয় নেতার খবর সেটা কিন্তু গণতন্ত্রের মাধ্যমেই তারা তুলে ধরেন তারা বিভিন্ন দেশের প্রান্তের বিভিন্ন রাজনৈতিক সমস্যা বা ঐকিক দলের সমস্যাও তারা কিন্তু তুলে ধরে যে শুধুমাত্র একটি যেই দল গন্ডগোল করছে সেই দলেরই শুধু খবর সেটাই নয় তারা কিন্তু অন্য দলেরও খবর কিন্তু তারা তুলে ধরে তারা রাজনৈতিক দল কেন যে কোনো প্রসাশনিক ব্যবস্থার নিয়মকানুন আইন সংস্থা বা ধরুন যে বাজেট পাস যাই বলুন সেটাও কিন্তু তারা এই তাদের গণতন্ত্রের মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু তুলে ধরে দেশের অগ্রগতিতে মিডিয়ার গুরুত্ব কিন্তু অনেক কারণ তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন এবং যেভাবে তারা খবর সংবাদ আমাদের মাধ্যমে ছড়িয়ে দেন আমরা কিন্তু ঘরে বসেই সেইসব সংবাদ বা খবর আমরা কিন্তু শুনতে পাই বা দেখতে পাই এবং সেখান থেকেই আমরা সবকিছু জানতে পারি এবং বুঝতে পারি তাই আমরা মিডিয়ার গুরুত্ব কিন্তু উপেক্ষা করতে পারব না